আমি আমার স্থানীয় স্কুলগুলিতে উন্নতি করতে চাই স্কুলের খারাপ স্কুলের রাঁধুনিরা তো ঠিক মতো বাচ্চাদের খেতে দেয় না ওরা ভাত তরকারি চাইলেও দিতে চায় না কম কম করে দেয় বাথরুম টাথরুম অপরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার করতে চায় না টিচাররা ঠিক মতো ইস্কুলে আসে না টিচারদের জন্য বাচ্চারাও ঠিক করে ইস্কুলে যায় না পড়াশুনো করে না এগুলোও ঠিক করতে হবে টেবিল বেঞ্চেরও ঠিক মতো থাকে না অনেক বাচ্চারা আমি দেখি যে অনেক বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে এক বেঞ্চে যেখানে চারজন বসার কথা সেখানে গাদাগাদি করে পাঁচজন বসে এগুলো লাগবে ঠিক করতে হবে স্কুল ঘরটাও খুব অপরিষ্কার হয়ে থাকে সেগুলোও পরিষ্কার করা খুবই দরকার বাচ্চারাও পরিষ্কার করে ঠিকই তবু রাঁধনিরা খুব গাফিলতি করে পরিষ্কার করতে চায় না রান্নাবান্না ঠিক করে করতেও চায় না আসতে চায় না রাঁধনিরা ওরা শুধু টাকা চেনে টাকা পেলে ওরা কিছু বলে না